হ্যালো হ্যাঁ দিদিমনি বলছেন বলছি স্কুলে তো অনেক সমস্যা হচ্ছে এই যে বাচ্ছাদের খাওয়ার ক্যান্টিনের খাওয়ার যে সমস্যাগুলো চালে নোংরা ধরে গেছে সেগুলো কীভাবে পরিষ্কার করা হবে আবার ফল সবজি ঠিক ঠিক মতো দিচ্ছে না রান্না করছে না তাদের খাবার জায়গা তারা খাবার ঢালা দেওয়া থাকে না হবে আমি হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে গেছে

হুম কিন্তু আমরা আমি ওইটা আমি তো বলছিলাম আপনাকেও তো বলছিলাম না রান্নার যে হেড আছে তাদের পরিষ্কার পরিছন্ন খাওয়া দাওয়া সরকারি আছে হ্যাঁ বলছি বাচ্ছারা যে বাড়িতে যেয়ে বলে না বলছে যেমন আবার ডাক্তার নেই নেই ওগুলোও লাগবে হ্যাঁ শুধু ওগুলো তো নয় আবার যেন আবার খাতা লাগবে খাতাগুলো পরীক্ষার জন্য কাগজ পেন এই মুহূর্তে দরকার না না ওরা তো আমার কথা শুনবে না

হ্যাঁ এই জন্যই সব কেনার পর যা বিল আসবে বিল দেবে সেই বিল আমি আপনাকে আর ওখান থেকে হয় যেগুলো বাড়ির চড়াই গার্জিয়ানদেরও করে পরিষ্কার পরিছন্ন থাকে একটু করে হলেও তিন দিন না হয় প্রত্যেকদিন ট্যাঙ্কি পরিষ্কার করে জল ভরে দেবে হ্যাঁ মিটিং করে সব রেগুলার প্রবলেমগুলো হুম ঠিক আছে